আমার বাড়িতে গরু আছে তো গরু ই করার জন্য তার সারা দিন দেখাশোনা সারা দিনে তার খড় কাটা খড় খাওয়ানো তো ঘাস নিয়ে আসা ঘাস খাওয়ানো হচ্ছে তারপরে তার এবারে ফ্যান খাওয়ানো তারপরে তাকে স্নান করানো স্নান সব সময় করানো হয় না কিন্তু মাঝে মধ্যে তো স্নান করাতে হয় তাকে স্নান করানো তার আবার কিছু হচ্ছে তো তাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া এগুলো গরু দেখাশোনা করতে হয় তারপরে গরুটা সারা দিন যে দেখাশোনা করতে হয় তাকে নিয়ে মাঠেও যেতে হচ্ছে নিয়ে আসতে হচ্ছে বাড়িতে বাড়িতে এনে তাকে গোয়ালে রাখা তাকে মোছানো তাকে আবার রাত্রেবেলা যে মশারিতে দেওয়া মশারির মধ্যে দিতে হবে খাবার দিতে হবে এগুলো গরুর জন্য আমরা করছি